যেহেতু আমি শহরের বাড়িতে থাকি সে এখানে আমি তেমন পাখি দেখতে পাই না যখন আমি ব্যালকানিতে যাই তখন সকালে আমি খাবার দেওয়ার মাধ্যমে অনেক পাখি ডাকি তারা খাবার খাওয়ার জন্য আমাদের ব্যালকানিতে আসে আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন আমি সেখানে নানান ধরনের পাখি দেখতে পাই সেগুলো নানান ধরনের হয় আমি যখন গ্রামের নদীর ধারে যাই তখন আমি নানা ধরনের পাখি দেখতে পাই যেমন কাক শালিক প্রভৃতি গ্রামের পাখিগুলো নানান ধরনের হয় নানান রঙ বেরঙের লাল হলুদ বিভিন্ন প্রজাতিরও আছে যখন আমি মাঠের দিকে যাই তখনও অনেক সুন্দর নানা ধরনের পাখি দেখতে পাই আকাশের দিকেও তাকালে সাদা বকের সাদা বকের

সাদা বকের শাড়ি দেখতে পাওয়া যায় সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমি বাগানে পাখিদের খাবার দেই খাবার খাবার দিয়ে তাদেরকে কাছে কাছে ডাকার চেষ্টা করি তারা সেই খাবার খাওয়ার মাধ্যমে আমার পাখিগুলো আমার কাছেও আসে তখন তাদেরকে আমি খাবার দেওয়ার মাধ্যমে তাদেরকে ধরি